যেমন ওই বিয়ের মতো বড়ো অনুষ্ঠানের কথা বলছেন বিয়ের মতো আমাদের কী করা হয় বিয়েতে বড়ো অনুষ্ঠানেের জল আমরা মানে ব্যবহার করি কীভাবে ব্যবহার করি ধরুন একটা বড়ো মানে ভাড়াতে যখন হাঁড়িখোলা নিয়ে আসা হয় বড়ো হাঁড়ি বড়ো মানে খড়া মানে সব কিছু যখন ভাড়াতে আসে চামচ কড়া এগুলো যখন আনা হয় তার সঙ্গে আমাদের বড়ো পানির ড্রামও আনা হয় পানির বড়ো ড্রাম এনে আমরা কী করি ধর আমাদের ঘরে টিউবওয়েল আছে বা ওর সাথে মোটর ফিট করা আছে মোটর ফিট করে মোটরটা চালিয়ে দিয়ে ড্রামটা ভর্তি করে নিলাম বা ছোটো ছোটো ড্রামগুলো সেগুলোও ভর্তি করে নিলাম রান্না কমপ্লিট হয়ে গেলো আবার যখন মানে খাওয়া দাওয়া হবে সেই সময় আবার ড্রামটা ভর্তি করে রাখলাম খাওয়া দাওয়া হয়ে গেলো এইভাবে আমাদের জলের মানে ব্যবহারটা খুব ভালো হয় মানে পানির কোনো সমস্যা হয় না অনুষ্ঠানে আমাদের এই পানিগুলো আগে মানে বয়ে রাখতে হয় মানে সব কিছু করার আগে আগে পানি আমরা জোগাড় করি পানিটা আগে গুছিয়ে নিয়ে তারপর রান্না শুরু করা হয় এইভাবে আমাদের পানির কোনো সমস্যা হয় না বিয়েবাড়িতে বা আমাদের কোনো অনুষ্ঠানে মিলাদ মসলে এগুলো আমরা করতে থাকি যে পানিগুলো আমাদের লাগে যতটুকু আমাদের পানি লাগবে ততটুকুর পরিমাণেও আরও বেশি তুলে রাখি যাতে আমাদের জল না কম হয় সেই কারণে জলটা আমরা বেশি তুলতে থাকি বেশি তুলে রাখলে কী হবে বলুন তো বেশি তুলে রাখলে ধরুন বেশি তুললাম কাজ হয়ে গেলো মানে রান্না বান্নাও কমপ্লিট ধোয়া ধাই রান্না বাড়া সবটাই হয়ে গেলো দেখা যাচ্ছে অনেক টেঁট হলো সে দিয়ে ওই জল দিয়ে সেগুলো দিয়ে নেওয়া হলো তারপরে যে জলটা থাকলো হয়তো একটু কম হলো বা কিছু আবার মোটরটা ছেড়েও আবার ওই ড্রামটা ভর্তি করে নিলাম মানুষের খাওয়া দাওয়ার পরে যখন দেখছি যে মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখলাম যে খাওয়া দাওয়াও চলছে বা শেষাগত হয়ে গেছে তখন আমরা কী করি যে জলটা খাওয়ার শেষে দেখলাম জলটা বেঁচে আছে আবার ড্রামটা চাইগ নিয়ে আবার আমাদের কলের ভিতরে দিয়ে ফেলে দিলাম এইভাবে আমরা মানে জল ব্যবহার করি বা আমার অনুষ্ঠানে জলটা আগে আমরা তুলে কোনো তোলার ব্যবস্থা করি বা কোন বড়ো জায়গায়তে আমরা তুলে নেওয়ার চেষ্টা করি